আমরা বাঙালি হিসেবে সকলেরই দায়িত্ব যে বাংলা ভাষার যাতে উন্নতি ঘটে ভবিষ্যতে এবং সংরক্ষণ করা যেতে পারে সেই দেখে প্রচুর পরিমাণে মনোযোগ দেওয়া এবং আমাদের উচিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেতে ইংরেজিতে পড়ানো হয় সেগুলোতে যাতে একটি করে প্রধান ভাষা হিসাবে বাংলা থাকে এবং এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যাতে প্রধান বিষয় আমাদের বাংলা হয় সেদিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এছাড়া আমাদের যুবসমাজকে বাংলার যে ঐতিহ্য সেই সম্পর্কে জানাতে হবে এবং তাদেরকে বাঙাল যে সমস্ত কবি রয়েছে বাঙালিতে তাদের সে নানারকম কবিতা এবং গল্পের মাধ্যমে অনুপ্রেরণায় তো করতে হবে এছাড়া আমাদেরকে বাংলার ক্ষেত্রে বাংলা ভাষাকে আরো অন্য উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য বাংলাতেই অন্যান্য বাংলাতে পড়ানো উচিত আমাদের স্কুলে এবং কলেজেতে এতে আমাদের বাংলা ভাষা ভবিষ্যতে প্রচুর উন্নতি ঘটবে এবং সংরক্ষণ করা যেতে পারে